আমি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদটি পড়েছি এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতার সংকলন বই যাকে ইংরেজিতে অনুবাদন করা হয়েছে এই বইটি পড়ে আমরা অনেক আনন্দিত এবং মনকে শান্তি করতে পারি এই বইটি পড়ে আমরা প্রেমের যে পরিপূর্ণতা সেই সম্পর্কে অনেক কিছু জানতে পারি এই বইটি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক দিন থেকে লিখেছেন ওনার এই বইটিকে আরো সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য ইংরেজিতে অনুবাদ করা হয় এই বইটি অনুবাদের পর আরো অনেকটাই এর বৈশিষ্ট্য এবং চাহিদা বেড়ে যায় আমি সবাইকে বলতে চাইবো আমার মাতৃভাষায় লেখা গীতাঞ্জলি বইটি যাতে সব প্রত্যেকের পড়া উচিত কারণ এই বইটি পড়ে ওরা অনেকটাই জ্ঞান পাবে এবং ওরা ভালোবাসা সম্বন্ধে শিক্ষা পাবে